আমার প্রিয় মাছ হলো ইলিশ এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ ইলিশ মাছের প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন রয়েছে ইলিশ মাছের রাজা বলা হয় এটি বাংলাদেশের জাতীয় মাছ মানুষ সাধারণত যেসব মাছ খেতে যে পছন্দ করে তার মধ্যে রয়েছে ইলিশ চিংড়ি কাঁকড়া মাগুর রুই কাতলা শোল স্যামন ইত্যাদি এই মাছগুলি সবই সুস্বাদু এবং পুষ্টিকর এগুলি বিভিন্ন উপায়ে রান্না করা যেতে পারে যেমন ভাজা করে সেদ্ধ করে গ্রিল করে ঝোল করে আরো বিভিন্ন রকম উপায়ে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মাছ জনপ্রিয় যেমন জাপানে স্যামন এবং টুনা মাছ খুব জনপ্রিয় চীনে চিংড়ি কাঁকড়া এই সব মাছ খুব জনপ্রিয় ভারত এবং বাংলাদেশে ইলিশ মাগুর শিঙ্গি শোল বোয়াল এই সব মাছের জনপ্রিয়তা খুবই বেশি